আমি গত সপ্তাহে ফ্লিপকার্টে একটি এলজি টিভি অর্ডার করেছিলাম এবং সেটি কবে সরবরাহ করা হবে তা দেখার জন্য আমি ফ্লিপকার্টের মাই অর্ডারে গিয়ে ক্লিক করেছিলাম এবং তখন তখন ওর ওর ট্র্যাকিং ওয়েবসাইটে আমাকে তার ট্র্যাকিং নম্বরটি হচ্ছে হলো নাইন এইট সেভেন ফোর ডবল সিক্স ট্রিপল ফাইভ নম্বরটি দিলেন এবং তার ডেলিভারির সময় দিয়েছে চৌদ্দ তারিখ